বর্তমানে পশ্চিমবাংলায় ব্যবসা করার ক্ষেত্রে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারন মানুষজনদেরকেও যেমন কিছু কিছু ব্যবসা নতুন গড়ে উঠছে সেই ক্ষেত্রে যারা পুরাতন ব্যবসা বাজারের মধ্যে বিগত কয়েকশো বছর ধরে তারা ব্যবসা করে আসছে তাদের সাথে একটা রেসারেসির প্রভাবে নতুন ব্যবসা সেভাবে বাজারে তাদেরকে গড়ে তুলে উঠতে পারছে না এই ক্ষেত্রে বিভিন্ন রকম দালালির চক্র এবং বিভিন্ন রকম অসাধু ব্যবসায়ীদের জন্য কিছু কিছু ব্যবসায়ীরা তাদের যে সুলভ আচারন সেই সুলভ আচারন থেকেও তারা বিরত থাকছে এছাড়া বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে চড়া সুদে মহাজনদের কাছে ঋন নিতে হচ্ছে ব্যবসাটাকে ভালো ভাবে চালানোর জন্য কিন্তু সেক্ষেত্রে ঋনের সুদ দিনের পর দিন বাড়াতে ব্যবসায়ীদের ক্ষেত্রে সেই হিসাবে লাভ হচ্ছে না আস্তে আস্তে ধীরে ধীরে তাদের ব্যবসা বন্ধের মুখে চলে যাচ্ছে সরকারেরও বিভিন্ন ক্ষেত্রে এদেরকে উদাসীনতার প্রভাব দেখা যাচ্ছে যেক্ষেত্রে সরকারে অনেক সময় অনেক প্রতিশ্রুতির ফলেও ব্যবসায়ীরা সেই ভাবে তাদের লাভ পাচ্ছে না ব্যবসায়ীরা তাদের নিজস্ব তৈরি জিনিস তারা নিজের ইচ্ছাতে নিজস্ব দামে বাজারের মধ্যে বিক্রি করতে পারছে না নির্দিষ্ট একটি দাম বেধে দেওয়া হচ্ছে যার ফলে তাদের যে ব্যবসার মধ্যে যে টাকা তারা বিনিয়গ করেছিলেন সেই টাকা তারা ব্যবসার মাধ্যমে সহজে তুলতে পারছেন না তার ফলে কি হচ্ছে না পরবর্তী কালে যখন তারা ব্যবসাতে আবার বিনিয়োগ করতে যাচ্ছে তারা পুরোপুরি ভেঙে পরছেন যে ক্ষেত্রে সেই ব্যবসাকে সেই ভাবে আর চালানো সম্ভব হচ্ছে না